পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে আপনি কীভাবে বর্ণনা করবেন সংস্কৃতি বলতে নাচ গান কবিতা ছবি আঁকা তবলা গিটার হারমোনিয়াম এই সব শেখায় এবং তারপরে সেটাকে সমস্ত মনুষের সামনে তুলে ধরা কীভাবে সে শিখেছে এবং এটাকেই আমাদের পশ্চিমবঙ্গে সংস্কৃতি বলা হয় ঠিক আছে কথাবার্তা কীভাবে বলা সব কিছু টোটালি মেন হচ্ছে আমাদের এইখানে আশেপাশে দেখা যায় পনেরোই আগস্ট ঠিক আছে নেতাজির জন্ম তেইশে জানুয়ারি সরস্বতী পুজো হোক বা স্কুলে উদযাপন হোক বা কোনো পুজোর তিথিতে বা দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক বা সরস্বতী পুজো যে কোনো উৎসবে পশ্চিমবঙ্গে সাংস্কৃতিক উৎসব দেখা যায় চারিদিকে চোখ গেলেই আমরা দেখতে পাই সেখানে গেলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা ছোট্ট পাড়ার মেয়ে সে একটা এত বড় মঞ্চে সাংস্কৃতিক মঞ্চে একটা গানের সাথে তাল মিলিয়ে নাচছে ঠিক আছে সেই নাচা সেই জিনিসটাকে অনুভব করা এত সুন্দর একটা ছোট্ট মেয়ে সেজে কীভাবে এত সুন্দর গানের সঙ্গে একটা এক তালের সঙ্গে একদম নাচছে এই হচ্ছে মেনলি ব্যাপার আবার দেখা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চা ছেলে একটা সাংস্কৃতিক মঞ্চে বসে একটা ছবি আঁকছে কিসের না একটা বড় অশ্বত্থ গাছ সেই অশ্বত্থ গাছে একটা টিয়া পাখি বসে আছে এই যে এত সুন্দর একটা চোখ এত সুন্দর একটা হাত তার মাধ্যমে সে সে এত বড় একটা ডিটেলিং ছবি একটা এঁকে তুলে ধরা সংস্কৃতি সাংস্কৃতিক উৎসবে বা সমস্ত মানুষজনের কাছে একটা ভেরি ভেরি ভেরি ইম্পরট্যান্ট কিন্তু হচ্ছে গান গান এমন একটা জিনিস মনের ভাব বা মনের দুঃখ প্রকাশ যে কোনো রাগ রাগিণী থেকেই হোক যে করেই হোক এর তুলে ধরাই হচ্ছে সংস্কৃতি মঞ্চের গান হোক তুলে ধরা নাচ বললাম ছবি আঁকা বললাম এবং যোগ ব্যায়াম আছে যোগাসন আছে যেটা যোগাসন হচ্ছে সাংস্কৃতিক একটা মন ইয়ের মধ্যে পড়ে যে মন ভালো রাখা হোক বা মন চঞ্চলতাকে স্থির রাখা হোক বা পড়াশোনার দিক থেকে হোক বা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস